গ্রহ অনেকগুলি আছে তাদের মধ্যে আমি পৃথিবীতে মুগ পিথিবীতে মুগ্ধ আমাদের পৃথিবী হল আমার কাছে আমার প্রিয় গ্রহ অন্য গ্রহর থেকে অন্য গ্রহগুলোতে থেকে কোনো প্রাণ নেই জল নেই আলো নেই উপ উৎপাদ নেই কিন্তু আমাদের পিথিবী এমন একটি গ্রহ সুন যেখানে ভালো আলো জল বাতাস পশু পাখি মানুষ নদী পাহাড় পর্বত সব আছে জল পিথিবীতে বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজনীয় উপাদান